নদিয়া হল পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল বিখ্যাত স্কুলগুলির মধ্যে রয়েছে জোন্স হাইস্কুল এস এস মেমোরিয়াল স্কুল জেআরএস পাবলিক স্কুল ইত্যাদি এই সব স্কুল থেকে সরকারি খরচায় মানুষ অনেক কম খরচে ছেলেমেয়েরা পড়াশুনো করে বড়ো বড়ো কলেজ যেমন কলেজগুলোর মধ্যে বিখ্যাত বিখ্যাত কয়েকটা কলেজ আছে শান্তিপুর বিএড কলেজ রানাঘাট পলিটেকনিক কলেজ সাহা আলিমুদ্দিন কলেজ পলাশী কলেজ তেহাট্টা সরকারি কলেজ এসব সরকারি কলেজ অনেক ছেলেমেয়ে পড়াশুনো করে তাদের জীবনের অনেকটা সময় অতিবাহিত করে এবং তারা সুপ্রতিষ্ঠা তিত হয়ে আচকে ভিন্ন ভিন্ন জায়গায় কর্মরত এবং তাদের ক্যারিয়ার গঠন করে ফেলেছে আজকের দিনে নদিয়া ডিস্টিক্টের যেসব বড়ো বড়ো হসপিটালগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে এইমস কল্যাণী এটাও নদিয়াতেই অবস্থায় এই নদিয়াতে আরও রয়েছে অনেক কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়া এখানে বিভিন্ন সরকারি খরচায় বৃত্তি মূলক স্কুল কলেজ এখানে সরকারের সম্পূর্ণ সরকারের খরচায় অন্যান্য জেলার তুলনায় এখানে কম খরচায় পড়াশুনো করানো হয় এবং তাদের পছন্দ মতো ভিন্ন ভিন্ন ধরনের কোর্স বা বিষয় রাখা হয়েছে যেমন অঙ্কের বিষয় আলাদা বিজ্ঞানের বিষয় আলাদা ইতিহাসের বিষয় আলাদা বাংলার বিষয় আলাদা এছাড়াও সাহিত্য চর্চা ইংরাজি ইত্যাদি নিয়ে ভিন্ন ভিন্ন যে স্কুলগুলো তৈরী হয়েছে বা কলেজগুলো তৈরী করে রেখেছেন এখানকার স্কুলগুলোতে অনেক অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করেছে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায় কর্মরত এবং এখানে অনেক কিছু বিখ্যাতও রয়েছে এগুলোর মধ্যে যে সমস্ত কিছুর মধ্যে যে শিক্ষা জড়িয়েছে তার পরিচয় দেয় এই নদিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো